হ্যালো হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আপনি তাহলে ভালো করে শুনুন আমার এক কলিগ আছে মানে আমার পরিচিত সে ওই বেল ভিউ হসপিটালে কর্মরত ওইখানে গিয়ে বলুন বিড়লা আই হসপিটাল মানে আই ডিপার্টমেন্ট যেটা আছে ওখানে যাবেন ওখানে গিয়ে জয়দ্বীপ দাস বলে একজন আছেন জয়দ্বীপ দাস উনি মেডিক্লেম কাউন্টারে বসেন ওঁর সঙ্গে গিয়ে যোগাযোগ করুন উনি ওখানে অর্চনা কেতন বলে একজন ডাক্তার আছে তিনি খুবই ভালো ডাক্তার ওদের হাউস ডাক্তার নাম করা উনি আপনি তার সঙ্গে গিয়ে কথা বলুন গিয়ে আমার নামটা বলবেন আমার নামটা গিয়ে বলে ওঁর সঙ্গে কথা বলুন আশা করছি আপনার সমস্যার সমাধান হবে কিন্তু আপনি একটা কাজ করবেন প্রথমে ওই রোগীর বাড়ি কোথায় বেলেঘাটার ওখানে তো আচ্ছা ওখান থেকে তো তাহলে আপনার আপনি কীসে করে আসবেন বাসে ডাক ডাক্তার তো উনি তো হাউস হাউস ডাক্তার তো উনি ডেলিই থাকেন কিন্তু ওঁর এমার্জেন্সি কিছু অপরেশন টপরেশন থাকে তো আমি আপনাকে ওই জয়দ্বীপের নম্বরটা আপনাকে দিয়ে দিচ্ছি আপনি একটুখানি লিখে নিন হয়ে গেলে আপনার একটু ওঁকে ফোন করে নেবেন ওই উনি আপনাকে পুরো হেল্প করবে আমার নাম বলবেন নম্বরটা লিখুন সিক্স টু এইট নাইন ও আচ্ছা আচ্ছা এটা আপনার হোয়াটসঅ্যাপ নম্বর তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি ওর নাম জয়দ্বীপ দাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে